আমার প্রিয় মাছ কাতলা মাছ কারণ কাতলা মাছ বাংলার গ্রামে সারা বছর পাওয়া যায় পাওয়া যাওয়ার সাথে সাথে এই মাছটা খেতে হয় খুব সুস্বাদু এবং দামে কম যার ফলে সমস্ত শ্রেণীর মানুষ এই মাছটাকে কিনে খেতে পারে মানুষ সাধারণত কাতলা মাছ রুই মাছ ইলিশ মাছ ভেটকি মাছ খেতে পছন্দ করে ইলিশ মাছ দামে বেশি হওয়াতেও বাংলার মানুষ খেতে পছন্দ করে এর কারণ একটাই যে ইলিশ মাছ খেতে খুবই সুস্বাদু এবং বাংলার ইতিহাসের সাথে এটা জড়িত আছে কেমনভাবে জড়িত আছে বাংলার ইতিহাসে আগে বিয়ে বাড়ি হলে ইলিশ মাছ খাওয়ানো হতো এবং কোনও কুটুম বাড়ি গেলেও ইলিশ মাছ খাওয়ানো হতো ইলিশ মাছ আমাদের বাংলার একটা ঐতিহাসিক মাছ যেটা অনেক বছর বছর ধরে আমাদের বাংলার ইতিহাসের সাথে যুক্ত আছে তাই বাংলার মানুষ অনেক ধরনের মাছ পছন্দ করেন যাদের মধ্যে ইলিশ মাছ তাদের প্রিয় কিন্তু দামে বেশি হওয়ায় সমস্ত শ্রেণীর মানুষ এই মাছটাকে খেতে পারে না কিন্তু যেহেতু এটা ইতিহাসের সাথে জড়িত আছে রাজা মহারাজা দের খাদ্য হিসাবে জড়িয়ে আছে তাই ইলিশ মাছটাকেও বাংলার অনেক মানুষ পছন্দ করেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে রুই মাছ